না কৃষকেরা বেশিরভাগ মানুষই ঋণ নিয়ে কৃষিকাজ করেন কারণ বিশেষ করে আলু চাষ শীতকালীন এই ফসলটা চাষ হয় এই চাষে প্রত্যেক মানুষের অতিরিক্ত খরচা করেন এবং যখন আলু চ দাম কম থাকে বা চাষিরা লাভ করতে পারে না বা ঋণের টাকা শোধ দিতে পারেন না তখন তারা কিন্তু আত্মহত্যার পথ বেছে নেয় যেমন এই আদি বছর আর বছর একটি ঘটনা এ মানুষ ল লোকের জমিতে ঋণ নিয়ে চাষ করেছিলেন এবং তিনি দুই দিক থেকেই ঋণী হওয়ার কারণে তিনি যখন আলু চাষে কোনো লাভ পেলেন না তখন তিনি আত্মহত্যা করলেন তিনি কিন্তু তার বাড়ির বা পরিবারের কারো কথা চিন্তাভাবনা করলেন না তিনি কোনো কিছু চিন্তাভাবনা না করে এই জিনিসটা ঘটালেন এটি যদি তিনি বাড়ির লোকের সঙ্গে চিন্তাভাবনা করতেন বা আলোচনা করতেন তাহলে কোনো না কোনো উপায় কিন্তু বেরিয়ে আসতো সরকারের কাছেও ও আবেদন যে এটা নিয়ে একটা ব্যবস্থা নেওয়া উচিত কারণ যখন আলুর দাম কম কম তখন কোনো না কোনো মাধ্যমে ছাড় দেওয়া উচিত সেই কারণে ছাড় দিলে সেই কারণে এ আত্মহত্যার ঘটনাগুলো এড়ানো যেতে পারে